হ্যাঁ আমি একটা জীবনবিমা করতে চাই দাদা বলুন কীরকম কি ব্যা ব্যবস্থা একটু কীরকম কী বলুন হ্যাঁ

না আমি তিন মাস ছাড়া যদি দেওয়া হয় ওটা পঁচিশ বছরের ধরুন আমি পাঁচ বছর ছাড়া কোনও ব্যাক নিচ্ছি না কুড়ি বছরে কিংবা পঁচিশ বছরে আচ্ছা পূরণ হবে যখন হুম আচ্ছা আচ্ছা

হ্যাঁ হচ্ছে ওই সাতচল্লিশ চলছে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ওইটা তাহলে ওইটা একশো একশো বললেন একশো বছর নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হুম